আমার বাইক চালানোর জীবনে সবচেয়ে প্রিয় বাইকিং এক্সপেরিয়েন্স হল শীতলপুর পাহাড় যাওয়া কারণ আমি আমার বন্ধুবান্ধবের সাথে সেখানে গিয়েছিলাম তারচেয়েও বড় কথা হল যে তখন সময় ছিল শীতকালের এবং পিকনিকের সময় ছিল তা তাই সে সময় বন্ধুবান্ধবের সাথে যাওয়ার একটি চল থাকেই কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার এবং তা যদি হয় বাইক নিয়ে তাহলে তার আনন্দ দ্বিগুণ হয়ে যায় আমরা বন্ধুরা সকালবেলায় বেরিয়েছিলাম এবং দুপুরবেলায় ওইখানে পৌঁছেছিলাম সেখানে গিয়ে আমরা খাওয়াদাওয়া করে তারপর বিকেল দিকে বেরিয়ে যাই এবং সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে আসি